পুরোনো মোবাইল এবং বর্তমান স্মার্টফোনের মধ্যে যথেষ্ট বিস্তর ফারাক আছে আগেকার দিনে যেমনি পুরোনো মোবাইল ছিল সেটাকে টেপা ফোন ছিল যাতে টিপে টিপে নাম্বার লিখে তার পরে কোনো মেসেজ যদি পাঠাতে হতো তার মধ্যেও সেটাকে টিপে টিপে টিপে টিপে ব্যবহার করে তার পরে না হলে একটা একটা ওয়ার্ড বা একটা সেনটেন্স গঠন করা হতো কিন্তু বর্তমানে যে স্মার্টফোন হয়েছে যথেষ্ট স্মার্ট তাতে আছে ফেসবুক ইউটিউব তার পরে হচ্ছে হোয়াটসঅ্যাপ আরও বিভিন্ন অ্যাপ ইনস্টাগ্রাম যেমন ফেসবুকে আমরা কী হয়েছে যেটা আগেকার ফোনে যেটা ছিল সেগুলো অনেক কিছুই করা যেত না না হোয়াটসঅ্যাপ করা যেত না ফেসবুক করা যেত না কারোর সম্পর্কে দেখা যেত যাদেরকে আমরা চিনি তাদের সম্পর্কে হয়তো আমরা জানতে পারতাম কিন্তু আজকাল স্মার্টফোনের মাধ্যমে ফেসবুকে আমরা এক অন্য এক আমার অনেক দিন আগে চেনা যে বান্ধবী যার সঙ্গে আমি আগে কলেজে পড়তাম স্কুলে পড়তাম তাদের সঙ্গে আমাদের তার সেখানে দেখা হয় তাদের সম্পর্কে আমি জানতে পারি হোয়াটসঅ্যাপের মাধ্যমে আমরা তাদের সঙ্গে হোয়াটসঅ্যাপে আমরা কথাবার্তা বলতে পারি তারপর মেসেজ পাঠাই তারপর কখনও কোনো কোনো দরকার হলে সেখানে মানে সেটা ব্যবহার হয় ইনস্টাগ্রামেও আমরা বাইরে যারা আমাদের এখানে থাকে না বাইরের লোকের সঙ্গে কমিউনিকেশান করতে পারি হোয়াটসঅ্যাপ আর ফেস হোয়াটসঅ্যাপ ফেসবুক আরও অনেক কিছু আমাদেরকে দিয়েছে যা পুরোনো মোবাইলে সেটা সম্ভব ছিল না নেটওয়ার্ক আমি আমি ভোডাফোন সিম ব্যবহার করি সেটা রিচার্জ করতে সাতশো আটশো কিন্তু খুব ভালো সিম খুব ভালো সিম সেটা কানেকটিভিটিও প্রচুর ভালো আমি মানে আগে এখন তো সিম ফাইভ জি হয়ে গেছে আগে তো সেগুলো ছিল না টু জি চলছিল ঠিক আছে